হ্যালো বলছিলাম যে আমি ওই অফিসের স্টাফ বলছিলাম কারিমা লস্কর বলছিলাম স্যার আমার কিছু দিন ছুটি লাগবে আমার শরীরটা খুব খারাপ সেই জন্য তা আমার শরীর খারাপ আমার বাচ্চার শরীর খারাপ সেই জন্য কদিন একটু ছুটি নেবো সেই বলছিলাম যে আমি আগের দিন অফিসে কাজ করে বাড়ি আসছিলাম একটা অ্যাকসিডেন্টে পা ভেঙে গেছে সেই জন্য ছুটি আর আমার বাচ্চার জ্বর সেই জন্য ছুটির জন্য বলছিলাম আমার খুব দরকার ছুটিটা আমার কাগজ দেওয়ার টাইম নেই আপনি একটু স্যারকে তাড়াতাড়ি বলে দেখুন যাতে আমার ছুটির ব্যবস্থাটা করে আমার আমার ওরকম অ্যাপলিকেশান জমা দিয়ে আসার মতো বাড়িতে কেউ নেই আর আমার পা ভেঙে গেছে আমি কী করে যাবো আমার বাচ্চার জ্বর আর সেই আমি সেই জন্য তো আপনাকে বলছি তাড়াতাড়ি একটু ছুটিটা করে দেওয়ার ব্যবস্থাকরতে আমি বললে স্যার ছুটি দেবে না আপনি একটু বলুন স্যারকে যাতে ছুটিটা তাড়াতাড়ি করে দেয় স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি একটু দেখুন আমার বাচ্চার শরীর খারাপ আর আমার পা ভেঙে গেছে এই অবস্থায় অসুবিধা হলে কী করবো স্যার একটু বলুন প্লিজ আচ্ছা ঠিক আছে স্যার একটু দেখবেন তাড়াতাড়ি ছুটিটা করে দেওয়ার ব্যবস্থা করবেন আচ্ছা রাখছি তাহলে